বর্তমানে প্রযুক্তির অনেকটা উন্নতি ঘটেছে আগে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার হয়নি তাই শ্রমিক ব্যবস্থাটা বেশি লাগত এখন আধুনিক যুগের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে তাই শ্রমিক সংখ্যা এখন অনেকটাই কম লাগে ও আগে স্মার্ট ফোনের ব্যবহার ছিল না বর্তমান যুগে স্মার্ট ফোনের ব্যবহার অনেকটা উন্নত হয়েছে ও স্মার্ট ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ খুব তাড়াতাড়ি হয়ে থাকে ও আরও বিভিন্ন যন্ত্রপাতির টিভির বিভিন্ন ধরনের টিভি উন্নতি ঘটেছে বিভিন্ন জিনিসের উন্নতি ঘটেছে ও আধুনিক শিক্ষা ব্যবস্থার অনেকটা উন্নতি ঘটেছে ও বিভিন্ন যন্ত্র পাতি স্মার্ট ফোন ও শ্রমিক ব্যবস্থা বিভিন্ন কলকারখানায় এখন শ্রমিক ব্যবস্থা অনেকটা কলকারখানায় উন্নতি ঘটেছে কলকারখানায় শ্রমিক ব্যবস্থা খুব কম লাগে ও আর আগেকার দিনে আগেকার রাস্তা মাটির ছিল এখন রাস্তা পাকার হয়েছে ও বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় জায়গা বিভিন্ন ধরনের উন্নতি করছে বিভিন্ন দিকে স্মার্ট ফোন